পূর্ববর্তী সময়ের তুলনায় এলাকায় বসবাস বাসিন্দাদের আবাসন আগের তুলনায় আগে কাঁচা বাড়ি ছিল এখন পাকা বাড়ি হয়েছে রাজ্য সরকারের চেষ্টায় এবং অনেক মানুষ নিজে থেকেও পাকা বাড়ি করেছে আর জল সরবরাহ রাজ্য সরকার হচ্ছে জল ঘরে ঘরে লাইন করে দিয়েছে এবং জলের পাইপ কোনো কারণে ফেটে গেলে তারাই এসে লাগিয়ে দেয় এবং জলের কোনো অসুবিধা নেই এবং বাড়িও আগেকার দিনে জল ঝড় হলে মানুষের বাড়ি ভেঙে যেত বা হচ্ছে স্কুল ঘরে যেয়ে হচ্ছে রাত কাটাতে হত এখন আর সেটা করতে হয় না নিজের পাকা বাড়িতেই থাকে আর পরিবহণ ব্যবস্থা তো উন্নত হয়েছেই বাস বাস ট্রেন তারপর একটু কাছাকাছি যাওয়ার জন্য টোটো মটর সাইকেল এবং বাস ট্রেনের সাহায্য হয়েছে বলে মানুষ এখন ব্যবসাতে উন্নত হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এবং মালেরও সরবরাহ হয়েছে